হ্যাঁ বলুন কোথা থেকে বলছেন আচ্ছা কে বলছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ বলুন ব্যসন মিস হয়েছে কিন্তু ব্যাসন তো থাকলে এখানে পড়ে থাকতো নেই তো না এটা তো এখন বললে কী করে হবে যখন বাজার দিলাম তোমার তো মিলিয়ে দিলাম হ্যাঁ তখন তো দেখে নিতে হবে এখন বললে আমি কি করে বিশ্বাস করবো না না এখানে তো নেই পড়ে থাকলে এখানেই থাকবে তাহলে একটু অন্য কারোর ব্যাগে চলে গেলো এরকম তো হওয়ার কথা নয় ঠিক আছে আর অন্য কোনো কাস্টোমার এর কাছে গেছে কি ওটা আবার জানতে হবে কিন্তু তোমার তো মালটা আমি মিলিয়ে দিলাম তখন তো ঠিক ছিলো ঠিক আছে স্লিপটা আছে তো স্লিপটা নিয়ে সময় করে একদিন এসো এলে আমি একবার মিলিয়ে দেখবো ব্যাগে থেকে পড়ে টড়ে যাওয়ার ব্যাপার হয় না তো যে কোনো কারণে সাইকেলে যাচ্ছিলেন পড়ে গেছে কি কী হুম ঠিক আছে তাহলে